আসলে নাচ আমার খুব প্রিয় একটি বিষয় তাই নাচ করতে আমি খুব ভালোবাসি কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে আমি নাচ নিয়ে আর এগোতে পারিনি তবে ছোটবেলায় আমি নাচ করতাম এই নাচ করতে গিয়ে আমাকে অনেক চ্যালেঞ্জের ও সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে একটি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি একবার একটা নাচের প্রতিযোগিতায় আমি আর আমার একটি বন্ধু নাচ নিয়েছিলাম

সাথে নাচব জন্য কিন্তু অনুষ্ঠানের দিন আমার বন্ধুটির খুব শরীর খারাপ হয়েছিল তাই সেখানে সে নাচতে পারেনি খুব তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি একা কী করে নাচব কিন্তু তারপর আমি একা নেচেছিলাম এবং সেকেন্ড হয়েছিলাম তো নাচের জন্য আমি এই রকম অনেক সমস্যায় পড়েছি